একটি যাত্রীবাহী বাস বলতে আমি এস বি এস টি সি কলকাতা থেকে করুনাময়ী বাসের কথা বলতে পারি এবং এই বাসে করে আমি আসানসোল থেকে কলকাতা গেছিলাম এবং আমার এই বাসটাতে ভ্রমণ করে খুবই ভালো লেগেছিলো